আমার জীবনের প্রথম পণ্যটি হলো কুর্তি তো কুর্তি মানে আমি কী বলব কুর্তি মানে যে কম টাকার মধ্যে আমি এত সুন্দর একটা কুর্তি পেয়েছি এর কাপড়ও যেরকম রঙও এখনও মানে আমি এক বছর হয়ে গেছে কন্টিনিউয়াসলি পরছি তো তাও আমার রঙ তাও ঠিক আছে তো কম টাকার মধ্যে এত ভালো জিনিস পেয়েছি কী বলব এটাই আমার খুব ভালো লেগেছে আদারস আর কিছু না ব্যস